সাধারণত আমি প্রথম রান্না করেছিলাম বন্ধুদের সঙ্গে পিকনিকে গিয়ে সেখানে রান্নার কেউ না থাকার কারণে আমাকে সেখানে প্রথম রান্না করতে হয়েছিল সেখানে আমি প্রথম রান্না করেছিলাম মাংস সেটাই আমার ছিল প্রথম রান্না করা এবং আমি প্রথমেই মাংস রান্না করেছিলাম আমার কোনোরকম ধারণা থাকেনি যে মাংস রান্না কেমন কিভাবে করতে হয় আমি শুধুমাত্র রান্নাঘরে মায়ের কাছেই দেখেছিলাম যে রান্না মাংস রান্না কিভাবে করে থাকে তো আমি সেই এতটুকু অভিজ্ঞতাও থাকেনি তবু আমি লেগে যাই মাংস রান্না করতে এবং মাংস রান্না করার সময় প্রথমে আমি মাংসটাকে ধুয়ে প্রথমে কড়াইয়ে দিয়ে দিই এবং সমস্ত কিছু মশলা দিয়ে মাংসটাকে আমি প্রথমে কষিয়ে নিই এবং তারপর জল দিয়ে আমি মাংসটাকে ফোটার জন্য ছেড়ে দিই এবং অবশেষে মাংসটা খুব ভালোভাবেই সিদ্ধও হয়ে গিয়েছিল এবং খুব ভালো গন্ধও উঠছিল এবং খেতেও খুব সুন্দর হয়েছিল